আমাদের বীরভূম থেকে উড়িষ্যা উদ্দেশ্যে একটা গাড়ি ছাড়া হয়েছিলো এবং না পুরীতে গেলে পুরীর যে সৌন্দর্য সেটা আমরা জানতেই পারতাম না তো সেই সৌন্দর্য হচ্ছে আপনাদের কাছে শেয়ার করছি তো আমরা পুরীতে গিয়েছিলাম এখান থেকে বীরভূম থেকে দুটোর সময় গাড়ি ছেড়েছিলো এবং সেখানে গিয়ে পৌঁছয় দুপুর ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ এবং গাড়ি থেকে নেমে প্রোথমেই একটু হো হোটেল যেহেতু বেলা হয়েছে হোটেল খোঁজার চেষ্টা করলাম এবং একটা দুটো হোটেল খুঁজে হচ্ছে পাওইয়া গেলো না সেরকম আর তারপরে একটা হোটেলে বুকিং করলাম ফাঁকা ছিলো না যেহেতু তো তারপরে একটা হোটেল বুকিং করলাম সেখানে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা হচ্ছে লাঞ্চ করতে চলে গেলাম লাঞ্চ করে রেস্ট নিলাম এবং রেস্ট নেওয়ার পরে সন্ধ্যের দিকে আমরা সি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেখানে গিয়ে হচ্ছে নানান ধরনের দোকানপাট বসেছে দোকান সে দোকান শেষ করা যাবে না এইগুলো এবং যে সন্ধ্যের দিকে যে সূর্য অস্ত যাওয়া খুব সুন্দর অপূর্ব দৃশ্য এবং যেহেতু সমুদ্রের ধারে একটা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ এবং একটু হালকা হাওয়া বইছে এবং তার সাথে অনেক দোকানপট তো বসেইছে এবং টুকিটাকি জিনিস কিনলাম এবং সমুদ্রের হচ্ছে নদীর ধারের হচ্ছে মাছ টাটকা মাছ ভাজা অনেক গাড়ি করে তো বিক্রি হচ্ছে তো সেখান দেই হচ্ছে এক জায়গা থেকে কিনে টেস্ট করে দেখলাম খেয়ে দেখলাম খুবই সুন্দর খেতে এবং ঘুরে তারপরে হচ্ছে সেদিনে হোটেলে চলে না হোটেলের ডিনার সেরে তারপরে ঘুমাতে চলে গেেল এবং তারই মধ্যে হচ্ছে আমরা সবাই মানে তার আগে আর কি ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে ঠিক করলাম যে তারপরের দিনে আমরা সবাই হচ্ছে পুরীর মন্দিরে জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দিরে পূজা দিতে যাব তো সেই মতন তারপরে দিনে ভোর ভোর ওঠা এবং স্নান সেরে সবাই হচ্ছে রেডি হয়ে তো পুরীর জগন্নাথ জগন্নাথ মন্দিরে পূজা দিতে রওনা হল এবং পূজা পূজা দিলাম এবং পূজা দিয়ে আস্তে আস্তে হচ্ছে তোমার বারোটা বেজে গিয়েছে হোটেলে আস্তে আস্তে এবং পুরীর হচ্ছে মন্দির খুবই অপূর্ব এবং প্রচুর ভক্তের ভিড় সব সময়ই থেকে থাকে আর তারপরে এসে আমরা হচ্ছে আবার স্নানের জন্য হচ্ছে রেডি হলাম এবং স্নানের জন্য আমরা হচ্ছে গেলাম হচ্ছে সি বিচের কাছে তো স্নান সেরে আস্তে আস্তে চারটে সাড়ে চারটে বেজে গিয়েছিলো তো হোটেলে এসে দেখলাম তো খাবার হচ্ছে লাঞ্চ টাইম যেহেতু চলে গিয়েছে খাবারের তো সব খাবার হোটেলে শেষ হয়ে গিয়েছে তো দু চারটে হোটেলে ঘুরলাম সমস্যায় তো পড়েইছি তো দু চারটে হোটেলে ঘোরার পরে আরকটা হোটেলে গিয়ে সেখানে খাবার অর্ডার দিলাম এবং তারা বললো যে চার্জ বেশি পড়বে বানিয়ে দেবো তো সেখানে খাওয়া দাওয়া করলাম করে রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আবার হচ্ছে সন্ধ্যেবেলা সি বিচের দিকে বা ওই পাশে বাজার আছে বাজারেও ঘুরতে গেলাম এবারে ঘুরতে গিয়ে এবারে ওখানে নানান রকম জিনিস পাবে ব্যাগ থেকে শুরু করে বিশেষ করে শাঁখ ওখানে শাঁখ বিখ্যাত তারপরে প্যারা পোচুর প্যারার দোকান আছে তো সে প্যারা কিনলাম এবং শাঁখ শাঁখাঁ ওই সব কেনাকাটি টুকিটাকি মার্কেটে কেনাকাটি করলাম এবং গামছা ওখানের গামছা বিখ্যাত গামছা কিনলাম কিনে তো সেদিনে চলে এলাম এবার তারপরের দিনে ভোর সাড়ে চারটে নাগাদ আমরা হচ্ছে পুরীর মন্দিরে হচ্ছে পুরীর হচ্ছে সি বিচের কাছে সব সবাই মিলে সূর্য ওঠার দৃশ্য দেখবো বলে গেলাম খুবই সুন্দর অপূর্ব দৃশ্য না দেখলে বিশ্বাস করবে না বলে বোঝানো যাবে না খুব সুন্দর দৃশ্য দেখলাম এবং সূর্য ওঠার পরে আমরা আবার হচ্ছে হোটেলে আসার জন্য রওনা দিলাম হচ্ছে তারপরে সেদিনে এবার সাইট সিইং ঘোরার জন্য নন্দনকাননের উদ্দেশ্যে বার হলাম নন্দনকানানের হচ্ছে যাওয়ার পর ওখান দিয়ে ধরুন এক দেড় ঘন্টা লাগবে গাড়ি করে তো হচ্ছে যাওয়ার পরে হচ্ছে প্রথমেই ঢোকার মুখে ঠিক আছে একটা বড়ো রিঙয়ের খামার আছে তো হরিণের খামারটা প্রচুর বড়ো এবং নানান প্রজাতির হরিণ আছে এবং তার কিছুটা পরে বাঘের বড়ো হচ্ছে ঘর আছে নানান প্রজাতির বাঘ আছে এবং নাম না জানা হচ্ছে রঙ বেরঙের পাখি তারপরে তারপরে হচ্ছে জঙ্গল সাফরি আছে ওখানে গাড়ি আছে মাথা পিছু আমাদের নিয়েছিলো দুশো টাকা করে তো জঙ্গল সাফারিতে গেলে গাড়ির সামনে প্রচুর হরিণ মানে ছুটে যাচ্ছে নান রকম পশু ময়ূর এরকম সব আছে মানে তোমার গাড়িতেই ডেড় দু ঘন্টা টাইম লাগবে জঙ্গল সাফারি ঘুরতে গেলে তো হচ্ছে খুব ভালো ঘোরার জায়গা তো খুবই সুন্দর এবং তার পরে নন্দনকানন থেকে ফিরে এলাম তারপের দিনে আমরা সূর্য মন্দিরের উদ্দেশে গিয়েছিলাম তো সূর্য মন্দির এখন ধরুন পুরোটায় এখন আর ভাঙার মোটামোটি ভেঙে অনেকটাই গিয়েছে তো পুরোটা আগের মতো না নেই তাই জন্য হচ্ছে পুরোটা আর কি ঘুরতে দেয় না তো ওখানকার যে সূর্য মন্দিরে দেয়ালে যে নিখুঁত করে পাথর কেটে হচ্ছে আঁকা ছবিগুলো পট যে শিল্পীরা এঁকেছে অপূর্ব এখনও পরযন্ত খোদাই করা আছে সেই আঁকাগুলো তো আপনারা গেলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁত করে হচ্ছে আঁকা আর অনেক বড়ো এরিয়া জুড়ে জায়গাটা আছে আর তোমার হচ্ছে তারপরে ওখানদের সূর্য মন্দির দেখার পরে আবার আমরা হোটেলে চল এলাম এবারে সেদিনে সি বিচে রাতটাায় ঘুরতে গেলাম ঘুরে তারপরে সক ভোরবেলার উদ্দেশ্যে আমাদের হচ্ছে বাড়ি ফেরার দিন তো আসতে তো ইচ্ছা হচ্ছিলো না এতো সুন্দর পরিবেশ তো আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম এবং তারপর দিনে ভরে আমরা বাড়ি চলে এল